আমি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি দেশাত্মবোধক এই ধরনের গান পছন্দ করে থাকি আমার এই সব গানগুলো ছোটবেলা থেকে ভালো লাগে কেননা ছোটবেলায় আমি যখন গান শিখতাম তখন আমাকে এই ধরনেরই গান শেখানো হতো সেই জন্য আমি তখন থেকে কিন্তু ও আমার প্রিয় গান রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি এবং দেশাত্মবোধক এই সবই গান হয়েও আছে আমার প্রিয় গায়ক রবীন্দ্রনাথ এবং নজরুল কাজি নজরুল ইসলাম কারণ তাদের গান নিয়ে আমার খুব ভালো লাগে তাই তারাই আমার প্রিয় গায়ক আমার স্থানীয় সঙ্গীত সম্পর্কে আমাকে আমি বলতে পারি যে এ আমাদের এখানের কিন্তু স্থানীয় যে কোনো সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠানে কিন্তু রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি এই গানগুলো কিন্তু সবাই গায় এবং এই গানগুলো কিন্তু সব জায়গায় গাওয়া যেতে পারে কোনো যে কোনো স্কুলের অনুষ্ঠান বা কোনো যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এই সব গানগুলো গাওয়া যেতে পারে অন্য ধরনের গানের থেকে কিন্তু রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিকে কিন্তু বেশি পাধান্য দেওয়া হয় কেননা এই সব গান প্রত্যেক মানুষেরই মন ছুঁয়ে যায় এই এই গানগুলো শুনতে আমাদের সকলেরই ভালো লাগে এই কারণে আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু রবীন্দ্রসঙ্গীত কিন্তু হয় ও হয়ে থাকে কারণ বাচ্চা থেকে বড়রা রবীন্দ্রসঙ্গীত কিন্তু সবাই পছন্দ করে সেই কারণে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি দেশাত্মবোধক এই সব গানের কিন্তু প্রাধান্য সব সব সময় বেশিই থাকে